আমাদের এখানে কিছু পর্যটন স্থান আছে রা আগেকার রাজাদের বাড়ি বা

আট্টালিকখা না কি বলে একটারে সেইগুলো পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় বা ঐতিহাসিক জিনিস যেগুলো সবাই দেখতে আসে